আমার রান্নাঘরে জিনিসপত্র আছে বলতে চায়ের সসপ্যান আছে যাতে আমি প্রতিদিন সকালবেলা চা বানাই তারপরে আমার হাঁড়ি আছে ভাত রান্না করার কাজে লাগে কড়া আছে আর ভাত খাওয়ার থালা হ্যাঁ আমরা পরিবারের যতটাই সদস্য আছি হ্যাঁ ততোগুলিই আমার থালা গ্লাস বাটি ব্যবহার করা হয় এবং তরকারি ঢালার জন্য গামলা আছে অল্প একটু ঝাল কিছু অল্প তরকারি ঢালার জন্য কাশি বাটি এবং দুধ জাল দেওয়ার জন্য আলাদা দুধের বাটিও আছে ছোটো ছোটো হাড়িও আছে সেগুলোও আমরা ব্যবহার করে থাকি এবং এবং হচ্ছে তরকারি ডাল তরকারি রাখার সবজি রাখার জন্য পাত্র আছে এবং ডাল ডাল রাখার জন্য আলাদা জাার আছে হ্যাঁ চাল রাখার জন্য সব কিছু আলাদা আলাদা জারে করে আমরা সব জিনিস রেখে দি এবং খাবার দাবার রাখার জন্য বি যেমনি বিস্কুট চানাচুর এগুলো রাখার জন্যও রান্নাঘরে আমরা কোটো ব্যবহার করি সেখানে সব কিছু ওই ওর মধ্যেই থাকে এবং মুড়ি মুড়ি মুড়ি আছে যে মুড়ি হচ্ছে আমরা গামলাতে মেখে সবাই সন্ধেবেলা আমরা পরিবারের সবাই টিফিনের খাওয়ার জন্য ব্যবহার করি হ্যাঁ কফি খাওয়ার জন্য আলাদা পাত্র আছে হ্যাঁ যা য আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে হ্যাঁ সব কিছুই আমাদের মোটামুটি আছে হ্যাঁ রান্নাঘরে গোছানো হ্যাঁ সব কিছুই আছে